হ্যাঁ বলুন হ্যাঁ আপনি বলুন কী বলতে চান

আচ্ছা আমার কাছে তো সবই অ্যাভেলেভেল আছে সবই হবে ইউ কাট ভি কাট যেমন স্টেপ কাট লেয়ার কাট আপনি কোনটা করতে চান বলুন কাটলে কেমন বলতে স্টেপ কাট খুবই ভালো মানে খারাপ নয় ঠিক আছে আর আপনার চুল যাতে মানে কোনো প্রবলেম না হয় আপনি যদি করেন আর কি তার ব্যবস্থাও আমরা আমাদের কাছে আছে তার সলিউশান আপনি যেহতু বলেছেন যে আগের হেয়ার কাট যেটা করেছিলেন আপনার চুলের আর কি প্রবলেম হচ্ছে বা কিছু নতুন করাতে চান তো আপনি যদি এ কাটটা করান তার সাথে কিন্তু ওই আপনাকে হেয়ার স্মুদনিংটাও করতে হবে ঠিক আছে করলে আপনার চুলটা একবার কালার আপনি করতে পারেন সেটা আপনার ব্যাপার তো কোনো অসুবিধা হবে না এই রেঞ্জ বলতে দেখুন চুলের লেন্থ অনুযায়ী আপনার চুল যদি অনেকটা বড়ো হয় তাহলে সেক্ষেত্রে ওটা দু থেকে আড়াই হাজারের মধ্যে পড়বে ঠিক আছে আর যদি একটু মানে মাঝামাঝি সাইজ হয় এবার আমি তো আপনারটা না দেখে তো বলতে পারবো না চুলটা ওরকমভাবে বলা সম্ভব নয় কারণ লেন্থ অনুযায়ী আর মাঝারি যদি হয় তাহলে দু হাজারের মধ্যে হয়তো হয়ে যাবে না না লেয়ার কাটে যেমন স্টেপ বাই স্টেপ হয় স্টেপ কাটেও ওরকমই হয় তবে অতটাও মানে চুল আপনার মানে যেমন চুল তেমনই হয়তো থাকবে কিন্তু কোনো প্রবলেম হবে না ঠিক আছে মানে কাট ভালোই হবে লেয়ার কাটের থেকে ভালো ঠিক আছে স্টেপ কাটটা ঠিক আছে আপনার আর কিছু কি বলবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি